আমাদের ভারত নদীমাতৃক দেশ তাই এই নদীর তীরে গড়ে উঠেছে নানা রকম ব্যবসা বাণিজ্য ও শিল্প এবং তাদেরকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক বসতি আমাদের এই বিভিন্ন শিল্প আমাদের এই রাজ্যেও আমরা খেয়াল করে লক্ষ করে থাকি আর শিল্প কয়লা শিল্প খনিজ শিল্প এরকম অনেক শিল্পই আমাদের রয়েছে যেমন রানিগঞ্জ আসানসোল থেকে খনিজ শিল্প আর পাট শিল্প এই পশ্চিমবঙ্গের পাট শিল্প প্রচুর রয়েছে এই সব শিল্পগুলি অন্যান্য দেশের ক্ষেত্রে আমার মনে হয় খুবই প্রয়োজনীয় এবং আমার সুযোগ দেওয়া হলে তাহলে আমি এই রাজ্যের শিল্পগুলি অন্য রাজ্যে বা অন্য দেশকে দেখাতে চাইব দেখাতে চাইব যে এইভাবেও অনেক মানুষ এই শিল্পকে কেন্দ্র করে বেঁচে রয়েছে প্রচুর মজুর প্রয়োজন আবার প্রচুর শ্রমিক প্রয়োজন আবার সেগুলো বিক্রি করার জন্য অনেক ব্যবসাদারেরও প্রয়োজন হয় এইভাবে তারা তাদের জীবনকে একটা একটা জিনিসের উপর নির্ভর করে তারা তাদের জীবন ও জীবিকা গড়ে তুলেছে কেউ ব্যবসা বাণিজ্য করেও সে তার জীবন চালনা করছে আবার কেউ মজুর মজুরি দিয়ে অর্থাৎ সে তার শিল্প থেকে নানা রকম পারিশ্রমিক নিয়েও জীবন যাপন কলছ করছে আবার কেউ কেউ শ্রমিক অর্থাৎ সুলভ শ্রমিক মানে কম পারিশ্রমিক দিয়ে ভালোভাবে অর্থনীতিক দিক থেকে ভালোভাবে তারা তাদের জীবন নির্বাহ করছে আমার কিছু কিছু মানুষ আছে জীবিকা নির্ভর করছে যারা তারা তাদের টেকনোলজি বা বিদ্যা দিয়ে শিল্পকে বাড়িয়ে তুলছে এবং অন্যান্য দেশে বা বাইরে সেই শিল্পজাত দ্রব্য বিক্রি করে নানা রকম অর্থনৈতিক সাহায্য পাচ্ছে এবং এর ফলে তাদের নাম ডাকও হচ্ছে এবং তাদের অর্থনৈতিক নানা রকম সুযোগ সুবিধাও আসছে